ছোট থেকে আমি আঁকতে খুবই ভালোবাসতাম তো আমার পাশাপাশি অনেক বান্ধবীরাই আঁকা শিখতেন তো সেইগুলো দেখে খুব নিজেকে উৎসাহ উৎ আঁকার প্রতি খুব আত উৎসাহিত ছিলাম একদিন মা বাবা বলে যে তোর হাতের আঁকা খুব ভালো এই জন্য সে মা বাবারও একদিন একটা ভালো স্কুলের স্যারকে আমা আমার স্যারের কাছে আমাকে ভর্তি করলেন এবং স্যার ভালো আঁকাতেন আমিও ভালো আঁকতাম এইভাবে দিন যাচ্ছিল এবং ভালোই আঁকতে শিখছিলাম শিখতে শিখতে আমি কম বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার মধ্যে আমি ফার্স্ট হত প্রথম স্থান অধিকার করতাম হ্যাঁ এভাবেই আঁকতে শিখি এবং আঁকার প্রতি উৎসাহ বাড়ে নতুন কোন কৌশল বলতে আমি একটা অনলাইনে একটা ঠাকুর দেখেছিলাম সেটার থেকে আমি ওই ঠাকুরটা আঁকার চেষ্টা করছিলাম এর থেকে আমি আঁকতে শিখেছি